সাধারণত পশুপালনের কীভাবে কী কীভাবে প্রাণী তৈরি করা হয় যেরকম গরু গরু ভেড়া ছাগল ও ছোট থেকে আমরা গরু ছাগল এবার ওদের ঘাস খাওয়ানো হয় খড়ও খায় ঘাস খড় অনেক কিছু জিনিস খাওয়ানো হয় ছোট থেকে ছোটর থেকে বড় করি আস্তে আস্তে করে বড় হয় বড় করে ছাগল ছাগল যেরকম ওই ছাগল যেরকম একটুকুনিবেলা থেকে আস্তে আস্তে করে ওদের দেখভাল করে করে বড় করি কালী পুজোর সময় তখন ওর দামে বিক্রি হয় তখন আমরা কালী পুজোর সময় দামে বিক্রি করি ভেড়াও সেরকম সেম আমরা কালী পুজোর সময় কি এমনি কুরবানি ঈদের সময় ভেড়া আমরা গরু গরু তো আমরা কুরবানি ঈদের সময় বিক্রি করি বাজারে বড় বড় বাজারে আমরা বিক্রি করি তারপর নিজেরাও খায় তারপর গরু গরু আমাদের ছোট থেকে খুব কষ্ট করে মানুষ করে তুলতে হয় একটা দেখভাল তার একটা বাদায় বা মাঠে নিয়ে যাওয়া না নিয়ে আসা ওর দেখভাল করা ওর যত্ন করা ওই জায়গাটা পরিষ্কার করে রাখা অনেক কিছু করতে হয় সেই গরুটা আমরা মানে সুন্দর করে এত এত সুন্দর হয়ে উঠবে উঠবে সেই গরুটা আমরা সেই দামেও বিক্রি করতে চাই বেশি স্বাস্থ্য হতে চাই যেন যেন গরুটা বেশি তাড়াতাড়ি স্বাস্থ্যবান হোক সেই সব জিনিস আমরা খাওয়াই খেয়ে গিয়ে আমরা গরু গরুর গোশ আমরা মুসলিম আমরা গরুর গোশও খাই তা বাজারেও বিক্রি করি সেই ধরনের আমরা গরু ছাগল কুরবানি দিই আমরা কুরবানি দিই আর কালী পুজোর সময় আমরা বিক্রি করি বেশিরভাগ হ্যাঁ তো আমরা বেশিরভাগটা অত বিক্রি করি না কিন্তু যখন যেরকম আমাদের পয়সা মানে বেশি দামের আমরা বিক্রি করতে চাই সেইভাবেই আমরা রোজার এই কুরবানির ঈদে আর কালী পুজোয় আমরা মানে গো বিক্রি করি